আমার রান্নার বই আছে আ আমার ঠাকুমা কিছু কিছু যে রান্না করতো আমাকে সেইগুলি বলতো সেইগুলি আমি খাতায় লিখে রাখতাম এখন আমি সেইগুলি নিজে রান্না করি যেরকম কচু শাক কচু শাকটা কেটে নিতাম নিয়ে নেওয়ার পর সেইটাকে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিতাম নিয়ে কড়াইয়ে সিদ্ধ করতাম সিদ্ধ করার পর সেইটাকে আবার আমি নামিয়ে নিতাম নিয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিতাম নেওয়ার পরে কড়াইতে তেল দিতাম দেওয়ার পরে রসুন রসুনটা দিয়ে দিতাম রসুন দেওয়ার পরে হালকা বাদামি রঙের রঙ হলে তখন কচু শাকটা তুলে নিতাম তার আগে আমি ইলিশ মাছের মাথা ভেজে রাখতাম ইলিশ মাছটা যখন কচু শাকটা হয়ে যেত আমি ইলিশ মাছের মাথা হালকা ভেঙে কচু শাকের ভিতরে দিয়ে দিতাম দেওয়ার পরে হালকা নুন হালকা লঙ্কা দিয়ে আর নামানোর আগে যে আমি হালকা চিনি দিয়ে দিতাম দেওয়ার পরে যখন হালকা শুকনো সুঙ্গ শুকনো শুকনো হয়ে যেত তারপরে আমি নামিয়ে নিতাম